আমার পাখি দেখতে খুব ভালো লাগে খুব পছন্দ আর আমি সব সমময় পাখি দেখতে যাই আমার প্রিয় জায়গা আছে জায়গাটার নাম পাখিরালয় ওখানে টিয়া পাখি ময়ূর বাবুই অনেক রকম পাখি আছে আমার খুব দেখতে ভালো লাগে তাদেরকে আমি ফটোও তুলি খুব সুন্দর সুন্দর ফটো তুলি দেখতেও ভালো লাগে তাদেরকে নিয়ে তাদের খাবার দিই দিয়ে খেলা করি তাদের সাথে কী সুন্দর মজা লাগে সে পাখি আমার বাড়িতেও আছে পুষি তাদের নিয়ে সব সমময় তাদের খাদ্য দিই খাওয়াই তাদেরকে যত্ন করি খুব দেখতেও ভালো লাগে পাখিরালয় পাখিরালয় এমন একটা জায়গা সেখানে বিভিন্ন রকমের পাখি আছে দেখতেও খুব সুন্দর লাগে দেখতে টিয়া পাখি যেরকম তাদের গার সবুজ রঙ কি সুন্দর চোখটা কালো কালো দেখতেও ভালো লাগে ফটো ফটোতেও খুব নাইস লাগে আর তাদের তাদেরকে নিয়ে সেলফিও তোলা হয় হচ্ছে গিয়ে তাদেরকে নিয়ে সেলফি তুলি কিন্ত কিন্তু আমাদের বাগের বাড়ির এখানে পাখিরালয় পাখিকে আমার খুব ভালো লাগে পাখি বলতে গেলে পাখি আমার জীবন এত সুন্দর দেখতেও লাগে ওদের তা কি বলি পাখি পাখি যেন একটা মিষ্টি রঙের দেখতে সেই পাখি বাবুই পাখি আছে শালুক পাখিও আছে ময়ূর ফের শিল ফের মানে বিভিন্ন রকমের পাখি আমাদের এখানে সব সমময় ওড়ে দেখি